হ্যালো এটা কি সবজির দোকান বলছি এখানে চাল ডাল সমস্ত গ্রসারি আইটেম পাওয়া যায় হ্যাঁ তো বলছি যে এখানে মিনিকেট চাল কত কিলো

ও বস্তা পাওয়া যায় তো পঁচিশ কিলো বস্তা মিনিমাম কত দাম হবে আচ্ছা ঠিক আছে তো আপনি আমাকে এক বস্তা মিনিকেট চালের বস্তা দেবেন আর আর বলছি মুসুর ডাল পাওয়া যায় মুসুর ডাল কত কিলো আচ্ছা তাহলে আপনি আমাকে ওটা ও তাহলে ডালটা কি একশো কুড়ি টাকাই কিলো নেবেন না ওর থেকে কিছু কম হবে না আমি যদি পাঁচ কিলো নিতে চাই তাহলে রেটটা কমবে না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে পাঁচ কিলো প্যাক করে দেবেন আর লঙ্কাগুঁড়ো লঙ্কাগুঁড়ো কত শ আচ্ছা তাহলে ওটা আপনি আমাকে এক কিলো মতো প্যাক করে দিন আর রিফাইনড অয়েল রিফাইনড অয়েল কত কিলো হ্যাঁ যেগুলো পাঁচ কিলো জার পাওয়া যায় ও একটু বেশি হয়ে যাচ্ছে না রেটটা একটু কমালে ভালো হতো আপনি আমাকে তিনটে দিয়ে দেবেন হ্যাঁ তাহলে তেলটা কত নেবেন তাহলে তিন ডিব্বা নিলে আচ্ছা ঠিক আছে আর সবজির মধ্যে আপনি কী কী রাখেন পটল আলু বেগুন উচ্ছে কত আলু কত কিলো আচ্ছা কুড়ি টাকা কেন আঠেরো টাকা করে দেবেন না তাহলে আপনি বস্তা দিয়ে দেবেন একটা

আর পেঁয়াজ কত কিলো কুড়ি টাকা আর বস্তা নিলে ওটা রেট কত পড়বে বলছি পেঁয়াজের বস্তা নিলে রেট কত পড়বে ও একটু বেশিই হয়ে যাচ্ছে দামটা একটু কমালে ভালো হতো এক বস্তা আচ্ছা ঠিক আছে আর কী বলে ক্যাপসিকাম বিনস এগুলো পাওয়া যায় গাজর আচ্ছা তাহলে গাজর কত কিলো দেন আপনি ত্রিশ টাকা আপনি আমাকে দুকিলো দেবেন ত্রিশ টাকা করে নেবেন ঠিক আছে আর লঙ্কা জিরে ধনে এগুলো কত শ এগুলোর হ্যাঁ হ্যাঁ লুজ আচ্ছা তাহলে আপনি সব পাঁচশো পাঁচশো করে প্যাক করে দেবেন ঠিক আছে আর এগুলো আপনি অনলাইনে ডেলিভারি করেন তো তাহলে অনলাইনে ডেলিভারি এটা কবে আসবে আচ্ছা ঠিক আছে

কেটে